না এখনকার প্রজন্ম কঠোরভাবে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুশীলন অনুসরণ করে না তারা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে তাদের সব ধর্ম জ্ঞান সব মোবাইল নিয়ে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ শিথিল হওয়ার সম্পর্কে বলতে আমাদের বাচ্চাদের ভালো করে বোঝাতে হবে তাদের নানানরকম যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে যোগদান করার জন্য তাদেরকে বলতে হবে যে তারাও অংশগ্রহণ করুক না হলে এই যে সাংস্কৃতিকটাই আস্তে আস্তে হারিয়ে যাবে তাদের কাছ থেকে তারা কেউ পড়াশুনা করছে মোবাইল নিয়ে সব সবসময় মোবাইল নিয়েই পড়ে আছে হয়তো মোবাইলেই পড়াশুনা করছে বা অন্য কিছু পড়াশুনা করছে তারা আর সময় দিতে পারছে না আগে আমরা যেমন ছোটোবেলায় সময় দিতে পেরেছি সব কিছুই করেছি কিন্তু এখন উন্নত যুগ হয়েছে এখন মোবাইলের যুগ এসে গিয়েছে সারাক্ষণ মোবাইল নিয়েই এরা পড়ে থাকে এরা সংস্কৃতি সংস্কৃতিক সম্বন্ধে ওরা জানেই না সাংস্কৃতি কী জিনিস ওরা মনে করে যে মোবাইলটাই ওদের সব কিছু তো সাংস্কৃতিক সম্বন্ধে ওদের বোঝাতে গেলে ওদের বসে সব কিছু বোঝাতে হবে নানানরকম অনুষ্ঠানে যোগদান করতে হবে এর জন্য ওদের অনু নানারকমভাবে অনুপ্রেরণা দিতে হবে